আমার এস্থানের শিল্প বা কারুশিল্প বলতে প্রধানত পাতি দিয়ে মাদুর তৈরি করার কথা বলা যেতে পারে আর হচ্ছে তাঁত কলের কথা বলা যেতে পারে এবং খেজুরের যে গুড় হয় সেগুলোকে বলা যেতে পারে এগুলোকে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং এগুলোকে শৈল্পিক পর্যায়ে উন্নত করা সম্ভব তবে বর্তমানে এই কিছু কিছু শিল্প লোপ পেয়েছে বিভিন্ন মানুষজন তারা খেজুরের গাছ কাটতে আজকাল অতটা ইন্টারেস্ট প্রকাশ করেন তবে এগুলো এটা বিশেষ তাৎপর্য বহন করে আমার স্থানে এগুলো এখনও বিশেষ বিশেষ জায়গায় সবখানে না থাকলেও লক্ষ্য করা যায় আবং এগুলো অন্য অন্য জায়গার থেকে আলাদা এই কারণেই কারণ এখানকার কিছু বিশেষত্ব যে এ এই সমস্ত এলাকাতেই আমার আশেপাশের এলাকাতে এই ধরনের শিল্প আমি দেখি নি যেমন মাদুর বোনা খেজুরে গুড় তৈরি করা বিশেষ পাশাপাশি এলাকাগুলোতে এই খেজুরের গাছই হ অনেক সময় পাওয়া যায় না তো সেক্ষেত্রে এ সমস্ত বিশেষত্ব হলো যে আমাদের এখানেই এইসব শিল্পগুলো দেখা যায় তাছাড়া তাঁত কল যে ব্যাপারটা আমাদের এখানে খুব উন্নত মানের তাঁত কল আছে যেগুলো শুদুমাত্র হাতের মাধ্যমেই সব কিছু তৈরি করা হয় কোনো রকম যন্ত্রপাতি ছাড়া এবার যেসব যন্ত্রপাতিগুলো তৈরি ক দিয়ে তৈরি করা হয় সেগুলো কাঠেরই তৈরি এবং সমস্তই হাত দিয়েই তৈরি করা